ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হলো দুর্গোৎসব এবং এই ছুটির দিনগুলি কি যেমন অন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাসের জন্য ছুটি থাকে এবং দুর্গাপুজো থেকে এ যে কালীপুজো ভাইফোঁটা পর্যন্ত আমাদের অনেক দিন ছুটি থাকে এই ছুটির দিনগুলো এ দুর্গাপুজো তো বাঙালির সেরা পুজো তো এই পুজোতে খুবই মজা হয় মানে একদম দুর্গাপুজো থেকে এ কালীপুজো ভাইফোঁটা সবার খুব মজা হয় এবং এই দিয়ে এতটা দিন তিরিশ দিন ছুটি থাকে এবং তারপরে এ গ্রীষ্মকালে গরমের ছুটি পড়ে সেই তখনও গরমের জন্য ও যে স্কুলে গিয়ে গরমের তাপমাত্রা যাতে না অনুভব করা যায় সেই জন্য ও আমাদের এ গ্রীষ্মকালও একটা বড়ো ছুটি থাকে সেই ছুটির দিনগুলো আমরা বাড়িতে থেকে এ উদযাপিত করি এবং যেমন পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমরা সবাই একটা বড়োদিন হিসেবে পালা হয় হয় সেই দিন আমরা সবাই বাইরে ফিস্ট করতে যাই এবং নানান জায়গায় ঘুরতে যাই এবং সেই দিন আমরা সবাই বাড়ির সবাই মজা করে কেক খাই এবং এবং আরও অনেক রকম পুজো রয়েছে যেই পুজোগুলো নিয়ে যেমন সরস্বতী পুজো সরস্বতী পুজোতে আমরা সবাই খুব আনন্দ করি সেই তখনও তিন দিন স্কুল বন্ধ থাকে এসব সেক্ষেত্রে আমরা সবাই মিলে শাড়ি পরে একসাথে সকাল সকাল শাড়ি পরে স্নান করে স্নান করে শাড়ি পরে অঞ্জলি দিয়ে আমরা ঘুরতে বেরোই এবং স্কুলে গিয়ে আমরা খিচুড়ি খাওয়া বা সবার সাথে ঘুরতে গিয়ে সেই দিনটা খুব মজা করে কাটাই